এই এলাকায় সাঁওতালি উপজাতি হওয়ার কারণে এই এলাকার লোকগীতি হল সাঁওতালি গান সাঁওতালি গান আমাদের এখানে যে কোনো অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানে এই গান গেয়ে থাকি যে কোনো কোনও বিয়ে বাড়ি বলুন অনু ভোজনা বাড়ি বলুন যে কোনো অনুষ্ঠানে আমরা তিনচার দিন বা পাঁচদিন ধরেও আমরা এই লোকগীতির যে গান বা উৎসব আমরা করে থাকি এছাড়াও আমাদের এখানে গরুর উৎসব গরুর পুজো বলে একটা পুজো হয় সে পুজোটাতে আমরা চার পাঁচদিন ব্যাপী লোকগান মানে সাঁওতালি ভাষায় গান আমরা গেয়ে থাকি এবং আমরা চার পাঁচদিন সব একসঙ্গে আনন্দ উৎসব পালন করি